হ্যাঁ নমস্কার আপনি কে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন কী হয়েছে আচ্ছা তোমার বাড়িতে কি কারো ডেঙ্গু হয়েছে আচ্ছা তোমার তোমার বাড়ির চারপাশে কি কোনো মানে ডোবা আছে কোনো স্থির ডোবা আচ্ছা শোনো ওটাকে হয়তো কোনো কিছু দিয়ে এমনভাবে ঢেকে দাও যেন কোনো ফাঁক না থাকে না হলে এমন করো ওখা ওটাকে স্থির থাকতে দেবে না আর আমার মনে হয় তুমি ওষুধ কত দিন দেবে প্রত্যেক দিন তো আর ওষুধ দেওবা সম্ভব হবে না হ্যাঁ তাই জন্যই বলছিলাম আচ্ছা যদি কারো ডেঙ্গু হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ইয়ে খুব বেশি করে জল খাওবাবে আর ডাবের জল খাওবাবে খুবই হ্যাঁ হ্যাঁ বলছি বলছি খুবই গা কাঁপুনি দিয়ে জ্বর আসবে গোটা শরীর হাত পা ব্যথা করবে আর সমস্ত গোটা শরীরে রং হালকা হালকা হলুদ হয়ে যেতে পারে চোক মুখ পুরো ব্যথা করবে আর চোখটা হালকা ঘোলা ঘোলা দেখবে অবশ্যই খুব দ্রুত আপনাকে কোনো একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত আর আপনি যত দেরি করবেন তত রুগীর মানে মৃত্যুর দিকে বেশি বেড়ে যাবে কারণ এটা মানে রো রক্তের পরিমাণ কমিয়ে দেয় শরীর থেকে হ্যাঁ এই কারণে বারবার বেশি করে জল খেতে হবে ডাবের জল খেতে হবে পারলে করলার জুস খেতে হবে আর এরকম এই সময় খুব অরুচি হয়ে যাবে কিছুই খাওয়া যাবে না এরকম অবস্থা হবে আচ্ছা সেই বিষয়েও আমরা একটু কথা বলে দেখব যদি হয় তাহলে আমি আপনার কে আপনি ফোন করে জানাবো হ্যাঁ আর আপনি নিজস্ব সচেতনতা অবলম্বন করতে পারেন যেমন প্রত্যেক দিন মশারি খাটিয়ে ঘুমাবেন গা ঢাকা জামা প্যান্ট পরবেন

ঠিক আছে ঠিক আছে তাহলে আচকে রাখছি ঠিক আছে ওয়েলকাম